আমাদের মাতৃ ভাষা হল বাংলা এই ভাষা বিকাশের ইতিহাস তেরোশো বছরের পুরানো এই বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ প্রাণ দেন তাই এই ভাষা বিলুপ্ত না হতে দেওয়া আমাদের কর্তব্য আমরা এখনকার দিনে দেখছি প্রায় মানুষই তাদের ছেলেমেয়েদের ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করেছেন যাতে তারা ইংরেজি ভাষায় পরিপক্ক হতে পারে কিন্তু সকলকেই বুঝতে হবে বাংলা ভাষাটিও বাংলায় থাকলে শেখাটা জরুরি প্রত্যেক অভিভাবকরা যদি তাদের বাচ্চাদের ছোট থেকে বাংলা বই কিনে দেন এবং বাংলা বই পড়ার অভ্যাস করান তবে এই ভাষা বাংলার ঘরে ঘরে জীবিত থাকবে এইভাবে প্রত্যেকটি মানুষ বাংলা ভাষার সংরক্ষণে নিজেদের ভূমিকা রাখতে সক্ষম হবে